আমার ভাবিরা আছে পোলট্রি ব্যবসা করে অনেক লাভ করে মানুষ মানুষ ভার সামলাতে পারে না ওই জন্য করে কেউ ধান ব্যবসা করে আমার চাচা আছে চাল ব্যবসা করে চাল ব্যবসা করে অনেক ইনকাম হয় এমনি স্বাস্থ্যভাবী স্বাস্থ্যভাবীরা রয়েছে ওরা ধান ওরাও ধান ব্যবসা করে অনেক লাভ পায় মুগির ব্যবসাও করে অনেক লাভ পায় আমার দাদারা আছে ওই দাদারা চাল ব্যবসা কেউ দোকান চালায় চালিয়ে অনেক লাভ পায় আমার এমনি কাকিরা আছে কাকিরা ধান ব্যবসা করে অনেক কিছু উন্নতি হয়েছে মুরগি ফার্ম আমার একটা চাচারা রয়েছে চাচারা ম মুরগি ঘর করেছে তিনতাললা তিন তালার ওপরে তিন তালাইতে মুরগি চাষ করে করে অনেক রকম বিক্রি ও করে আমাদের দেয় মাঝে সাঝে আমার চাচারাও অনেক ভালো এমনি মুরগিও মুরগি বিশাল গায়ে শোঁটে হয় অনেক ভালোও হয় অনেক মুরগি অনেক উন্নতি মুরগি বিক্রি করে অনেক উন্নতিও হয় উন্নতি হয়ে অনেক অনেক অনেক কাজে লাগে অনেক সময় দোকানও কেউ চালায় যার যেরকম ভালো লাগে সে সেরকমই করে করে সে তার সংসার চালায় না অন্য কাজ না করলেও চলে আমার একটা চা খালাতো ভাবিরা আছে তারা হচ্ছে মুরগি চাষ করে করে অনেক ইনক অনেক টাকা হয় ভালো ইনকাম হয় ওই জন্যই করে আমার দাদুর আমার দাদুরা রয়েছে ওনারা ধান ব্যবসা করে চাল ব্যবসা করে অনেক দোকান দু তিনটে দোকান মতন আছে লোকদের চালাই ওই জন্য করে ধান